যেমন রবীন্দ্র সঙ্গীত মোটা গলায় গাই এবার কিছু কিছু যেমন ক্লাসিক তারপর অন্যান্য গান হিন্দি গান যেগুলো গলা মোটাতে ওগুলো তো মোটা গলায় ভালো লাগবে না পাতলা গলায় ভালো লাগবে কাজ যতো দেবো তত ভালো লাগবে হিন্দি গানে এইভাবেই গাইবো